শৈশবকালে আমি বিভিন্ন ধরনের খেলা খেলেছি যেমন কিৎ কিৎ কাবাডি লুকোচুরি কুমিরডাঙ্গা পিট্টু সব খেলাগুলোই আমার খুব ভালো লাগতো খুব আনন্দ সহকারে সবার সাথে খেলতাম প্রতিটি খেলার নিয়ম আলাদা আলাদা ছিল যেমন লুকোচুরির ক্ষেত্রে একজন এক থেকে দশ পর্যন্ত গুনে বাকিদের খো খোঁজা শুরু করতো তারপরে কুমিরডাঙ্গার ক্ষেত্রেও তাই যে কুমির হতো সে জলে থাকতো ডাঙায় বাকিদের ধরতে হতো পিট্টুতেও খুব আকর্ষণীয় কিছু নিয়ম ছিল সব মিলিয়ে সব খেলাগুলোই আমার কাছে খুব প্রিয় ছিল এবং আমি খুব ভালবাসতাম